হ্যাঁ হ্যালো এটা সবজি দোকান তো আমি বলছিলাম নদীয়া থেকে বলছিলাম এটা সবজি দোকান তো হ্যাঁ বলছিলাম যে এই যে আমার বাড়িতে ঠাকুমা পারেনি অসুস্থ তার জন্য ভিটামিন জাতীয় কিছু খাবার সবজি নিয়ে যেতাম আর কি নিতাম আর কি হ্যাঁ ভিটামিন জাতীয় কিছু সবজি বলুন যেগুলো আছে আপনার দোকানে হ্যাঁ ওই যে ওইগুলো হ্যাঁ আমি তো নিতাম যেমন লাউখাড়া নিতাম কাঁচকলা পেঁপে গাজর যেটা বলবেন সেটা সব সব রকমের সবজি পাওয়া যাবে হুম ওইজন্যই তো আমি ফোন করছিলাম যে পাওয়া যাবে না পাওয়া যাবে না ঠাকুমা পারেননি আর কি অসুস্থ হয়েছে তাকে ডাক্তারে বলেছে ভিটামিন খাবার খাওয়াতে আমি তাহলে কালকে সকালে গিয়ে নিয়ে আসতাম হ্যাঁ সারা সপ্তাহ না হলেও বেগুন দুতিনদিন চলে আবার তারপর গিয়ে আবার নিয়ে আসতাম

তোমার দোকানটা কোনখানটয় সকালের দিকে তো তাহলে আটটার পরে যাব কিন্তু দোকানটা কোনখানটায় একটু বলুন না ও নদীয়া বাস স্ট্যান্ডের কাছেই নদীয়া বাস স্ট্যান্ডের কাছেই তাহলে কালকে আমি সকালে আপনাকে গিয়ে ফোন করব তারপর ওইখান থেকে চলে যাব না ওই জন্য আমি জানতাম না দোকানটা আমাকেও এটা ওইখানে যাবি ওইখানে সবসময় টাটকা পাওয়া যাবে একদম কোনো বাসি সবজি নেই ঠিক আছে আমি তাহলে কালকে হ্যাঁ কালকে তাহলে অর্ডার দিয়ে যাব তাহলে আপনি তো বলছেন যে আটটায় দোকান ফেলব খুলব তাহলে আমি নটার দিকে যাব আমি গিয়ে বাস স্ট্যান্ডকে গিয়ে আপনাকে ফোন করব হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা রাখছি হ্যাঁ